বর্ধমানই আমার জন্মস্থান বর্ধমানেই আমি বড় হয়েছি বর্ধমানেই আমি বসবাস করি আর বাইরে বেড়াতে গেলে হয়তো দুই চার দিনের জন্য ঠিক আছে কিন্তু বর্ধমান ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় বর্ধমানের মধ্যে যে স্মৃতি আছে সেই স্মৃতিগুলোই আমার কাছে চিরস্মরণীয় এবং চিরসবুজ